মহাবিশ্বের ইতিহাস খুবই অদ্ভুত এবং সবাইকে অবাক করে দেওয়ার মতন আমরা এটা বর্ত বর্তমানে এটা আমরা সবাই এটা অনুভব করতে পারি আর এর উৎস হলো যে সেটা সারা ভুমন্ডলে ছড়িয়ে আছে আর বিবর্তন বলতে গেলে বোঝা যায় প্রাকৃতিকে কিছু দৃষ্টান্ত দেখে যেমন গাছপালা এর জন্মানো এবং ক্ষয় হয়ে যাওয়া তাছাড়া জলপ্রপাত জলপ্রপাত হাওয়া পরিবহন বা আমাদের এক সরজমি থেকে উঁচু পাহাড় আবার উঁচু পাহাড় থেকে সমুদ্র এইসবের মাধ্যমে বোঝা যায় যে আমাদের ভুমন্ডল কতটা কতটা ছড়িয়ে আছে বা কতটা বিবর্তন হচ্ছে তারপর কোনো কোনো এই ভুমন্ডলে যা কিছু আজ সৃষ্টি হয়েছে তার একসময় ধ্বংস হয়ে যাচ্ছে সে গাছপালাই হোক পাহাড় পর্বতই হোক ক্ষয়ক্ষতির আছে এটা তাছাড়া ঋতু পরিবর্তন হয় শীতের পর গ্রীষ্ম আসে গ্রীষ্মের পর বর্ষা এই সমস্ত কারণে বোঝা যায় যে ভুমন্ডল সব কিছু বিবর্তনের মাধ্যমেই সম্ভব হয়